আমাদের সাংস্কৃতিক সম্প্রদায় সম্প্রদায় বলতে ফুটবলটাকেই আমরা মানি ফুটবলটাকেই খেলি ফুটবল খেলাটা একটা পারিশ্রমিক একটা খেলা বলতে পারি আবার শারীরিক দিক থেকে শারীরিক গঠনের একটা ভূমিকা রাখে ফুটবল খেলাটা শা মানে দক্ষতার সাথে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এবং এটি একটা প্রিয় খেলা বাঙালির সেটা খেলা ফুটবল এই সংস্কৃতি হ্যাঁ মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা মানে ক্লাব খেলাগুলো হচ্ছে সেখানেও একটা সংস্কৃতির প্রভাব পড়ে আর মানে ছোট থেকে আমরা ফুটবল বাঙালি মানেই ফুটবল এটাই ফুটবল খেলাটাকেই মানে আগামী প্রজন্মকেও যেন এই খেলাটাকে ধরে রাখতে পারে সেদিকটাও আমাদের সকলের মানে খেয়াল রাখতে হবে যে ছোট ছোট বাচ্চা যারা এখন থেকেই তারা যেন ফুটবলের দিকে বেশি আসক্ত হয় এটাকেই বলব এটাই একমাত্র শারীরিক দিক থেকে মানে ফিট রাখার জন্য ফুটবল খেলাটা মানে যথেষ্ট একটি ভালো খেলা